পশ্চিম মেদিনীপুর জেলার সাধারণ সমস্যাগুলি হল বলতে মূলত শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান ও রাস্তাঘাট এগুলোই বোঝায় এর মধ্যে শিক্ষাক্ষেত্রে স্কুল থাকলেও যথেষ্ট পরিকাঠামো তার নেই ছাত্রছাত্রীরা স্কুল বিমুখ এবং যথেষ্ট শিক্ষক নিয়োগ নেই এবং তাছাড়াও রয়েছে স্বাস্থ্য সমস্যা স্বাস্থ্য ক্ষেত্রে যথেষ্ট ডাক্তার নেই হসপিটালে যথেষ্ট পরিকাঠামো নেই অক্সিজেনের জোগান নেই যথেষ্ট ওষুধপত্রের জোগান নেই মানুষরা ঠিকঠাকভাবে পরিষেবা পায়না যথাযথ সুযোগ সুবিধা পায় না এবং উন্নত পরিষেবা ব্যবস্থা নেই জটিল কোনও জটিল কোনও অপারেশনের জন্য এখনও আমাদের বিদেশে রাজ্যের নামিদামি এবং বেসরকারি হসপিটালগুলি আমাদের আজও ভরসার স্থান এছাড়া রয়েছে রাস্তাঘাটের সমস্যা রাস্তাঘাটের বেহাল দশা মানুষকে যাতায়াতের বিভ্রান্ত করে পিডব্লিউডির আন্ডারে বিভিন্ন রাস্তা তৈরি হলেও বা প্রধানমন্ত্রীর সড়ক যোজনায় বিভিন্ন রাস্তাঘাট তৈরি হলেও তা রক্ষণাবেক্ষণের অভাবে প্রায় বেহাল হয়ে পড়েছে এছাড়া কর্মসংস্থানের অভাব তো রয়েইছে মানুষকে কাজের জন্য বিভিন্ন অন্যান্য রাজ্যমুখী হতে হচ্ছে পড়াশুনা করে ডিগ্রি অর্জন করলেও তাতে যথেষ্ট কর্মসংস্থানের অভাবে মানুষের বেকারত্ব ধীরে ধীরে বেড়েই চলেছে এছাড়া পুলিশি ব্যবস্থা যথাযথ শাসনব্যবস্থা উন্নত পরিকাঠামো নেই এবং পুলিশরাও ধীরে ধীরে কর্মবিমুখ হয়ে পড়েছে এগুলোই মূলত সমস্যা রয়েছে